হ্যাঁ বলুন আমি দার্জিলিংয়ের উকিল বলছি

হ্যালো বলছি এখন আর যা চলছে এখানে সবাই এখন টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে এখন এই চারিদিকে যা আর এই কেস চলছে আমাদের বাড়ির পাশেই একটা ডিভোর্স কেস চলছে স্বামী স্ত্রীর দুজনের মধ্যে স্বা স্বামীর টাকা আছে বলে সে জিতে যাচ্ছে কিন্তু হুম তা হচ্ছে কী করা যায় বলুন তো সেই তার স্ত্রীটা আমার কাছে এসে কান্নাকাটি করছিল বলছে কি যে কী করব সে তাদের একটা বাচ্চাও আছে কিন্তু স্বামী সে খোরপোশ দিতে চাইছে না অথচ ডিভোর্স দিতে চাইছে হ্যাঁ দেখছি দেখি যদি কিছু করতে পারি তাদের জন্য আমরা তাহলে খুব ভালো হবে সেটা হ্যাঁ আপনিও চেষ্টা করে দেখুন আর আমিও দেখছি দেখি কী করা যায় তাদের কেসটা যদি আমরা জিততে পারি তার স্ত্রীটার যদি আমরা ন্যায় পাইয়ে দিতে পারি তাহলে আমরাও খুব ভালো মনে করব যে না আমরা একটা কাজ করতে পেরেছি ঠিক আছে রাখছি তাহলে